আমি বিভিন্ন ধরনের গাছপালা লাগাই বিভিন্ন ধরনের গাছপালা বলতে ফুলের গাছও লাগাই ফলের গাছও লাগাই এবং লতানো গাছ বলতে লাউ কুমড়ো হ্যাঁ বিভিন্ন ধরনের লতানো গাছ যেমন পুঁই শাক ঝিঙে উচ্ছে এই সব গাছও আমি লাগাই আমি এক ধার দিকে ফুলের গাছ এক ধার দিকে সবজির গাছ লাগাই এবং যখন এই গাছগুলোতে সবজি ধরে আমার দেখতে খুব সুন্দর লাগে আমার মনকে আকৃষ্ট করে মনে হয় যেন বাগানেই সব সময় এইগুলোই দেখি এইভাবে আমি বিভিন্ন ধরনের লতা গাছও লাগাই আবার এক ধারে যে ফুল গাছগুলো লাগাই ফুল গাছেও বিভিন্ন ধরনের ফুল ফোটে ওই ফুলগুলো দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগে হ্যাঁ রাস্তা দিয়ে যারা হেঁটে যায় তারাও আমার ওই বাগান দেখে আমার ওই গাছপালা দেখে তারা খুব অভিভূত হয় তারা দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর্যবেক্ষণও করে বলে এটা কার বাগান কাদের বাগান এইভাবে বলে তখন আমি বেরিয়ে এসে আমি বলি কী গো কী বলছ তখন তারা বলে এই বাগানটা তোমাদের আমি বলি হ্যাঁ আমি নিজে হাতে করেছি না এত সুন্দর বাগান তুমি কীভাবে তৈরি করলে এরকম আমাকে জিজ্ঞাসা করে তখন আমি বলি বাগান করাটা আমার তো ভীষণ শখ সেই জন্য আমি এর পিছনে ভীষণ সময় দিই দিয়ে আমি এত সুন্দর করে এই ধরুন গাছ লাগিয়েছি এত ধরনের বিভিন্ন জায়গা থেকে ফুল ফুলের চারা সংগ্রহ করে ফুল গাছ লাগিয়েছি হ্যাঁ এইগুলো আমি এইভাবে আমি আমার বাগানটাকে সাজিয়েছি আর এই সব লতানো গাছে যখন লাউ কুমড়ো ধরে তখন দেখতে খুব সুন্দর লাগে যখন প্রথম একটু কুমড়োটা বড় হলো তার থেকে আর একটু বড় হলো তখন দেখতে আরও সুন্দর লাগে সেই সব লতানো গাছের সেই সব কুমড়ো লাউ বাড়ির রান্নার কাজে আমি ব্যবহার করি এইভাবে আমি বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকি